পশ্চিমবঙ্গের জলবায়ু যদি বলি এটা একটু নাতিশীতোষ্ণ ঠিক আছে হ্যাঁ এখানে যেমন মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায় যেমন উত্তরে আমাদের মানে দার্জিলিং থাকার জন্য ওখান থেকে ঠান্ডা মানে জলবায়ুরও প্রভাব দেখা যায় আমাদের দক্ষিণে বঙ্গোসাগরের জন্য নিম্নচাপের জন্য আমাদের বৃষ্টির প্রভাবটাও একটু বেশি দেখা যায় তো প্রধানত ছটা ঋতু হলে কী হবে খাতা কলমে আমাদের চারটে ঋতুই প্রভাব বেশি দেখা যায় একটা হলো গ্রীষ্ম বর্ষা শরৎ আর আমাদের শীতকাল এই চারটে ঋতুরই প্রভাব বেশি দেখা যায় আর এছাড়া যদি বলি গ্রীষ্ম গ্রীষ্মকাল তো নরমাল যেমন যেহেতু কর্কটক্রান্তি রেখার মানে ওপর দিয়ে গিয়েছে যেহেতু গ্রীষ্মকালটা একটু প্রভাব পড়বেই আর শীতকাল যেমন আমাদের শীতকাল আমাদের যে উত্তরে আমাদের পার্বত্য অঞ্চল আছে বলে শীতকালটা আমরা অনুভব করতে পারি আর বর্ষা বর্ষা তো উপকূলীয় এলাকা এলাকা আছে আমাদের এখানে পশ্চিমবঙ্গের মধ্যে যার ফলে বর্ষাটা বেশ ভালো হয় এবং বন্যা প্রবণও এলাকা কিছু আছে তো আর শরৎ শরৎকালটা ওই শীতের আগে একটু শরৎকালটা একটু উপভোগ করতে পারি এই আর কি পশ্চিমবঙ্গে এই চলছে কারণ যেহেতু পশ্চিমবঙ্গে প্রধান শরৎকালে আমাদের দুর্গা পুজো হয় ওটা তো মানে কলকাতায় দুর্গা পুজো নাম করা পুরো ভারতেই সেইটা নাম করা এই সব আর কি